আমার প্রিয় শহরের মধ্যে প্রিয় জিনিস হচ্ছে এই শহরের পার্ক এই শহরের পার্কের মধ্যে নানা ধরনের জিনিস নানা ধরণের জিনিস রয়েছে যেমন আমার প্রত্যেক দিনই দৈনন্দিন জীবনে জীবনযাত্রা করার সময় প্রত্যেক দিনই নির্দিষ্ট স্কুল টিউশন পড়াশোনার মধ্য দিয়ে থাকার জন্য নির্দিষ্ট একটা সময় নিজের জীবনকে দেওয়া যায় না সেই অনুযায়ী সপ্তাহে একটা দিন এই পার্কে গেলে মনে হয় জীবনটা একটু নতুন হয়ে গেলো কারণ পার্কের মধ্যে গেলে একটা জলের আস্তরণ দেখা যায় যেমন একটু পুকুর টাইপের লেক টাইপের থাকে তার মধ্যে একটা নৌকা বা বোট থাকে আশেপাশে নানা ধরণের গাছপালা নানা ধরণের নিত্য দিনের নানা ধরণের গাছপালা থাকে নানা ধরণের নিত্য নতুন ফুলের গাছ ফলের গাছ দেখা যায় নানা ধরণের পশুপাখি যেমন কুমির ময়ূর নানা ধরণের পাখি নানা ধরণের সাপ নানা ধরনের মাছ রঙিন মাছ পুকুরের জলের মধ্যে বা লেকের মধ্যে দেখা যায় পরিবেশটা খুব সুন্দরভাবে ডেকরেট করা থাকে যেমন লেকের পাশে থাকে ছোটো ছোটো বসার জায়গা যেখানে বসা যায় লেকের পাশে থাকে ছোট্ট একটি ছোট্ট একটি ফিশ অ্যাকোরিয়াম যেখানে নানা ধরণের রঙিন মাছ দেখা যায় সেই লেকের মধ্যেও কিছু কিছু মাছ দেখা যায় কিন্তু সেই মাছগুলো লেকের মধ্যে থাকে আবার পাশে যে অ্যাকোরিয়াম থাকে সেখানেও মাছ দেখা যায় সেগুলো নানা ধরনের বাইরেকার আনা মাছ আশেপাশে ময়ূর যেমন সাদা ময়ূর নীল ময়ূর নানা ধরনের পাখি ইদানিং এখন ছোটো ছোটো কুমিরের বাচ্চা এনেছে নানা ধরণের অন্য অন্য টাইপের আমরা যেগুলো নিত্যদিনের দেখে থাকি না নানা ধরনের পশু যেগুলো আমরা আগে কখনো দেখি নি সেসব পশু দেখা যায় ওখানে গেলে মনটা একটু ভালো হয়ে যায় এই সমস্ত দেখে তারপরে থাকে ছোটো ছোটো দোলনা স্লিপ বসার জায়গা ঘাসের আস্তরণ থাকে যে কোনো মাটিতেও বসা যায় ওখানে যেতে গেলে কিছু টিকিট কেটে তারপর ঢুকতে হয় শেষ এই সমস্ত এই পার্কে যাওয়ার পর মনটা অনেক ভালো হয়ে যায় এটি হচ্ছে পছন্দর কারণ